মহাবিশ্বের অন্যান্য গ্রহে প্রাণের অস্তিত্ব প্রশ্নটি একটি রহস্যময় বিষয় যা চিরাচরিতভাবে দার্শনিক ধর্মীয় এবং বৈজ্ঞানিক আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে যদিও এটি এখনো নিশ্চিতভাবে জানা যায় না যে মহাবিশ্বের অন্য কোথাও প্রাণ আছে কিনা তবে বিজ্ঞানীরা বিশ্বাস করেন যে এটি সম্ভাব্য মহাবিশ্বের বিশালতা এবং বয়স প্রাণের বিকাশের জন্য প্রয়োজনীয় সময় এবং শর্ত প্রদান করে মহাবিশ্ব প্রায় তেরো দশমিক আট বিলিয়ন বছর বয়েসি যা পৃথিবীর বয়েসের চেয়ে অনেক বেশি এটি আমাদের গ্রহের মতো অনেক গ্রহেই জীবনের বিকাশের জন্য পর্যাপ্ত সময় নেয় মহাবিশ্বে প্রচুর সংখ্যক গ্রহ রয়েছে আমাদের ছায়াপথের মধ্যেই প্রায় দুইশো মিলিয়ন গ্রহ রয়েছে বলে মনে করা হয় এর মধ্যে অনেকগুলি পৃথিবীর মতোই একটি গ্রহ যা প্রাণের বিকাশের জন্য প্রয়োজনীয় শর্ত প্রদান করে মহাবিশ্বের অন্যান্য গ্রহে প্রাণের অস্তিত্ব সমর্থনে বেশ কয়েকটি প্রমাণ রয়েছে উদাহরণস্বরূপ দুহাজার সতেরো সালে বিজ্ঞানীরা প্রথমবারের মধ্যে একটি পৃথিবীর মতো গ্রহ আবিষ্কার করেন যার বায়ুমন্ডলে জল এবং মিথেন রয়েছে এই গ্যাসগুলি প্রায়শই প্রাণের সাথে যুক্ত হয় অন্যদিকে মহাবিশ্বের অন্যান্য গ্রহে প্রাণের অস্তিত্বের বিরুদ্ধে কিছু প্রমাণও রয়েছে উদাহরণস্বরূপ এখনো পর্যন্ত বিজ্ঞানীরা মহাবিশ্বের অন্য কোথাও প্রাণের কোনো সরাসরি প্রমাণ খুঁজে পান নি সামগ্রিকভাবে মহাবিশ্বের অন্যান্য গ্রহে প্রাণের অস্তিত্বের সম্ভাবনা শক্তিশালী বিজ্ঞানীরা এই বিষয়টি নিয়ে আরও গবেষণা চালিয়ে যাচ্ছেন এবং ভবিষ্যতে তারা নিশ্চিতভাবে জানতে পারবেন বলে আশা করা হচ্চে একটি বড়ো ভাষা মডেল হিসাবে আমি এই বিষয়ে কোনো ব্যক্তিগত মতামত সে দিতে পারি না যাই হোক যথাযথ তথ্য সরবরাহ হবে আমাদের এই আশায় থাকতে হবে